অ্যাডভেঞ্চারাস স্পোর্টস বলেছেন এবং যে খেলাগুলো বলেছেন সেগুলো দর্শকদের জন্য কিছু কিছু দর্শকের জন্য ঠিক আছে কিছু কিছু দর্শকরা হার্ট দুর্বল তারা তো নিতে পারবে না তাদের জন্যে বিকল্প খেলা আছে সেগুলো দেখলে বা তারা যদি এনজয় করতে চায় ওই খেলাগুলোই ওদের পক্ষে ভালো লাগবে আর কি যেমন হচ্ছে রানিং সুইমিং ভার উত্তোলন আয়রন বল থ্রোইং বা ব্যাডমিন্টন বা লন টেনিস এই সব জাতীয় খেলা বা জিমন্যাস্টিক এই সব খেলাগুলো দর্শকদের ফুল এন্টারটেনমেন্ট দেয় কোনো রকম মানে খামতি থাকে না খেলা দেখার জন্য সেই জন্য নতুন দর্শক যারা আছে তারাও এই খেলাগুলো দেখতে আগ্রহী হয়ে যাবে আর যে খেলাগুলো প্রাণের ঝুঁকি থাকে সেকানে দর্শকরা দেখলে তারাও অসুস্থ হয়ে পড়বে অতয়েব ওই খেলাগুলো না দেখাই তাদের জন্য